পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা যেভাবে ব্যবহারিক এবং বৃত্তি মূলক দক্ষতার ওপর অপরজাত মনোযোগ সমস্যাকে মোকাবিলা করছে সেটা হল বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষাব্যবস্থা এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে বিদ্যালয়গুলি উন্নত মানের করা হয়েছে শ্রেণিকক্ষগুলি আরেক আরও সুন্দর গড়ে তোলা হয়েছে যোগ্যতা অনুযায়ী শিক্ষক শিক্ষিকা নির্বাচিত করা হয়েছে পাঠ্য বইগুলি আগের থেকে অনেক গুণগত মানের হিসেবে উন্নত করা হয়েছে এখন আইটিআই কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে